আমাদের এলাকায় অনেকগুলি বেসরকারি হাসপাতাল রয়েছে কিন্তু ঠিকঠাকমতো চিকিৎসক নেই এবং এখানে যেসব খরচপাতি হয় সেসব খরচপাতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি এখানে যেসব রিপোর্টগুলি করানো হয় সেই রিপোর্টগুলি অনেক সময় ভুল বলে নির্ণয় করা হয় এবং এখানে যে কর্মীরা রয়েছেন সেই কর্মীদের আচার ও আচরণও খুব একটা ভালো নয় তারা ঠিকমতো কথা বলতে চায় না এবং ঠিকমতো করে মানুষের সঙ্গে ব্যবহার করে না এখানে পরিবহন ব্যবস্থাও খুব বাজে পরিবহন ব্যবস্থাটা খারাপ এই কারণে কারণ ঠিকমতো আর সময়ে গাড়ি পাওয়া যায় না অ্যাম্বুলেন্সের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় এবং রাস্তাঘাটেরও ও অবস্থা খুব একটা ভালো না বর্ষাকালে তো বলাই বাহুল্য বর্ষাকালে কালে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ যার ফলে পরিবহন ব্যবস্থা অনেকটাই হ্যাঁ অসুবিধার মুখে পড়তে হয় এখানকার মানুষদেরকে সেই চিকিৎসা করাতে বাইরে যেতে হয় এবং না হলে যেসব সরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানে ওষুদ এবং চিকিৎসকের অভাবে অনেক মানুষেরই ক্ষতি হয়ে যায় এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সেখানে মানুষ সহজে ভত্তি হতে চায় না কিন্তু যারা ভর্তি হয় তারাও কিন্তু নিরুপায় হয়ে ভর্তি হয় এখানকার মানুষের হ্যাঁ যে কর্মীদের যেসব আচরণ সেই আচরণও খুব একটা ভালো নয়